হ্যাঁ নমস্কার হ্যাঁ হ্যাঁ

আচ্ছা করলে কোন জায়গায় করবে বলো তো খালি জায়গা আছে ওখানে

হ্যাঁ ভালো হবে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালোই হবে তাহলে ওই একদিন আমিন ফামিন নিয়ে মাপজোক করে নাও ঠিক আছে জায়গাটার মাপজোক করে নাও আমিন টামিন নিয়ে ঠিক আছে দিয়ে আমি একটু বিএলআরও অফিসে দেখে নিই জায়গাটার কি অবস্থা আছে ঠিক আছে তারপর যদি জায়গাটা ঠিক হয় হ্যাঁ তাহলে আমরা একটা মিটিং ডাকবো ঠিক আছে সবাই সবাই সদস্যদের নিয়ে একটা মিটিং ডাকবো সেই মিটিংয়ে তুমি প্রস্তাবটা বলবে আমি সেটা সবার সদস্যদের সমর্থন নিয়ে সেটা এগোনো যাবে হ্যাঁ সেটা আগে মিটিংয়ে পাশটা করে নিই ঠিক আছে মিটিংয়ে পাশ হলেই তারপর আমরা ইয়ে ওই একটা ইঞ্জিনিয়ার ডেকে ঠিক আছে হ্যাঁ সব এস্টিমেট নিয়ে নেব ঠিক আছে এখন তো আমাদের কাছে ফান্ডও বেশ আছে করা যাবে অসুবিধা কিছু নেই ঠিক আছে

হুম হুম হুম হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একদিন যাব গিয়ে ভিজিট করে আসবো জায়গাটা কী রকম আছে না আছে ঠিক আছে আমি কালকে তো আমার মিটিং আছে ঠিক আছে তাহলে পরশুদিন আমি দুটোর সময় যাব ঠিক আছে গিয়ে জায়গাটা একবার দেখে আসবো আমি তাহলে ওই আমিন আছে ঠিক আছে কল্যাণ আমিন আছে তাকেও আমি বলে দিচ্ছি তাকে সঙ্গে নিয়ে যাব তাহলে কাজটা প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে ওকে বলবো আমি চলে আসবো আমার তো আরেকটা মিটিং আছে অ্যাটেন্ড করতে হবে তিনটের সময় আপনি ওখানে থাকবেন ঠিক আছে কল্যাণ যতক্ষণ থাকে আপনিও ওখানে থাকবেন ঠিক আছে আচ্ছা কিছু যেটা সরকারি পয়সা আছে সেটা তো হবে কিছু গ্রাম থেকে ডোনেশন পাবেন কেউ কিছু হেল্প করবে হুম হুম ওনাদের বোঝাবেন যে এরকম এরকম ব্যাপার আছে ঠিক আছে তো সরকারের পয়সায় তো পুরো সম্ভব নয় করা সরকার ধরুন আপনাকে ইয়ে ধরুন ইয়েটা করে দিল বাউন্ডারি বাউন্ডারি পাঁচিল পর্যন্ত টেনে দিল কিন্তু ধরুন কংক্রিটটা ঢালাইয়ের জন্য হয়তো ছাদটা ঢালাইয়ের জন্য কিছু পয়সা শর্ট পড়ে তখন হয়তো ওদের হেল্প লাগতে পারে ওরা করতে পারবে কিনা একটু দেখুন হুম হুম হুম ঠিক আছে আচ্ছা কমিউনিটি হলটা হলে কিন্তু গ্রামেরই সুবিধা হবে হ্যাঁ

হুম হুম আচ্ছা আচ্ছা তারপর গ্রামে আর যেকোনও অনুষ্ঠানও করতে পারবেন তারপর মিটিংগুলোও আপনি ওখানে করতে পারবেন গ্রামের লোকদেরকে নিয়ে মিটিংগুলো করতে পারবেন মেয়ে মেয়েদেরকে সেলাই শিক্ষক দিতে পারবেন দু চারটে সেলাই মেশিন কিনে ঠিক আছে ওখানে ওদের সেলাই শেখাতে হ্যাঁ ওইদিন ছুটি রেখে দেবেন ওইদিন ছুটি রাখা যায় কোনও অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ওই মিটিংটা ডাকি ঠিক আছে মিটিংয়ে আপনি প্রস্তাবটা পাশ করবেন ঠিক আছে আমি ফের ওদের সমর্থন আদায় করে নেব দিয়ে তারপর কাজে লেগে যাব হ্যাঁ তাহলে মিটিংটা কবে ডাকবো বলুন পরশু তো আমি আসবো ভিজিট করার জন্য দেখবো জায়গাটা তাহলে আমি জায়গাটা না দেখা পর্যন্ত মেম্বারদেরকে কী করে বলবো যে হ্যাঁ আমি দেখে এসছি জায়গাটা ভালো আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কমিউনিটি হল হলে তো বাথরুম ফাথরুমও তৈরি করতে হবে তাই তো দু চারটে রুমও লাগবে গেস্ট ফেস্ট এলে কোথায় থাকবে ওরা আবার স্টেজও করতে হবে স্টেজ স্টেজ করতে হবে খাবারের ব্যবস্থা তো তো যারা বিয়ে দেবে তারা করবে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করব হ্যাঁ ঠিক ডাইনিং হল আর একটা কুক হাউজ হ্যাঁ ডাইনিং হল আর একটা কুক হাউজ লাগবে তাই তো জলের ব্যবস্থাটাও করতে হবে ওয়াশ বেসিন রাখতে হবে হবে তাহলে তো হেবি খরচা যা ফান্ড আছে তবে যা ফান্ড আছে তাতে হবেনা কিছু সাপোর্ট লাগবে ঠিক আছে ঠিক আছে একটু দেখুন গ্রামের লোকদেরকে বলে ওদের ওদেরকে এগিয়ে আসতে বলুন ঠিক আছে ভালো উদ্যোগ নিচ্ছেন খুব ভালো লাগলো